এই শুনলাম তোমার যমজ বাচ্চা হয়েছে অভিনন্দন কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছে শুনছি জন্ম নিবন্ধনের আবজ্ঞ আবেদন নিয়ে আরে চিন্তা করো না এটা সেরকম কোনো বড় সমস্যা নয় আমি তোমাকে পুরো প্রক্রিয়াটা বুঝিয়ে দিচ্ছি তুমি আমার সাথে থেকো সব ঠিক হয়ে যাবে আমি তো আছি তোমার সাথে প্রথমে তুমি যে অফিসে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছিলে সেখানে যাও ওখানে গিয়ে তোমার কাছে তোমার সমস্যার কথা বলো তাদের একটা লিখিত আবেদন করতে হবে যেখানে তুমি তোমার ভুল এবং কোন বাচ্চাটির নিবন্ধন বাতিল করতে চাও সেটা উল্লেখ করবে তোমাদের দুজনের বাচ্চার জন্ম সনদ তোমার পরিচয়পত্র আর যে রসিদ দিয়েছিলে আবেদনের সময় সেটা সাথে নিয়ে যেতে হবে আর হ্যাঁ তোমাদের বিয়ের সনদটাও লাগতে পারে ওটা হয়তো চাইবে যে দুজনের বাবা মা একই এটা প্রমাণ করতে চিন্তা করো না ওদের কাছে তুমি এই তোমার ভুলটা স্বীকার করবে এবং বলবে যে তুমি অজান্তে দুবার আবেদন করেছিলে আর তুমি তাদের এইটাও বলবে যে তুমি আইন অনুযায়ী যা করবার দরকার সব করতে রাজি আছ সাধারণত ওরা এই ক্ষেত্রে সাহায্য করবে তাহলে তুমি একবার উকিলের সাথে কথা বলে দেখো উনি তোমাকে আরও ভালোভাবে গাইড করতে পারবেন কিন্তু আমার মনে হয় ওরা সাহায্য করবে তুমি শুধু শান্ত থেক তোমার কথাটা ওদের বোঝানোর চেষ্টা করো অবশ্যই যাব তো আমি তোমার সাথে আছি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আর ভবিষ্যতে এরকম ভুল থেকে বাঁচতে হলে একটু সাবধানে ফর্ম ফিল আপ করা করো আরে এতে আর কী এতে আর কী তোমার আমরা তো বন্ধু সবসময় একে অপরের পাশে থাকব চিন্তা করো না কাল আমরা একসাথে অফিসে যাব এবং সব সমস্যার সমাধান করব